হ্যাঁ আমি পুরোপুরি কলম দিয়ে কাগজে লিখতে বেশি পছন্দ বোধ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি যেটা মোবাইল বা ল্যাপটপে আমি অতোটা স্বাচ্ছন্দ্য বোধ করি না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মোবাইল বা ল্যাপটপে টাইপ করতে হয় বা লিখতে হয় তবে বেশিরভাগ যেটা আমার সেটা হচ্ছে যে আমি পুরো পেন দিয়ে আমি কাগজে লিখতেই বেশি পছন্দ করি হ্যাঁ সাম্প্রতিককালে বছরগুলিতে লেখার যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে যে লেখাগুলো এখন লেখা হয় তার পরিবর্তন বলতে এটাই বোঝাচ্ছে কারণ তারা একটা কিছু একটা ব্যাকগ্রাউণ্ডে একটা ছবি দিয়ে দিল সেই ছবিটাকে দিয়ে সেই ছবিটাকে নিয়ে তারা লেখাটা শুরু করে যেটা আগে অতোটা ছিল না বা আমি যেরকম লিখেছি সেটা হয়তো যেমন একটা আমি একটা নিজস্ব একটা কবিতা লিখলাম যেমন মায়ের টান তো মায়ের টান বলতে মাকে নিয়ে একটা চিন্তাভাবনা করে সে তার প্রতি মায়ের প্রতি সেই লেখাটা আমি লিখছি আর এখনকার দিনে যেটা হচ্ছে মায়ের টান বলতে যদি একটা কবিতা লিখতে যাই তো সেই কবিতাটা লেখার মধ্যে মায়ের টান মানে মাকে মায়ের একটা চিত্র দিয়ে দিল একটা ছবি দিয়ে দিল ঠিক আছে একটা ব্যাকগ্রাউণ্ডে একটা ছবি দিয়ে সেই ছবিটার উপর দিকে এখন লেখা হচ্ছে মায়ের টানে তো এইভাবে কিছু এইভাবে এরকমভাবে আস্তে আস্তে কিছু লেখার পরিবর্তন আসছে যেটা আগে অতীতে ছিল না এগুলো এখন পরিবর্তন এসেছে